বিদ্যমান গাছপালা থেকে আরও বেশি উদ্ভিদ উৎপাদনের জন্য আমি যে কৌশলগুলো ব্যবহার করে থাকি তার মধ্যে অন্যতম হলো আমি খুব ভালো মানের যে বীজগুলো থাকে আমি সেগুলো সংরক্ষণ করে রাখি তা ছাড়া দেখা যাচ্ছে যে গাছে ভালো ফলন হয় আমি সেই গাছ থেকে আরও ভালো করে ফল অন্যান্য গাছও আমি লাগাই এবং এই গাছপালা সাধারণত আমি আমার বাড়ি বাগানে লাগিয়ে থাকি তাছাড়া আমার বাড়ির আশেপাশে আরও যে সমস্ত আমার প্রতিবেশী আসে তাদেরকে আমি দিয়ে থাকি বা আত্মীয় স্বজনদেরও আমি দিয়ে থাকি গাছ লাগাও প্রাণ বাঁচাও এই ধরনের কোনো অনুষ্ঠান যখন আমার গ্রামে হয় বা বিভিন্ন স্কুলে যখন হয় আমি সেখানেও গাছপালা বিতরণ করে থাকি